পশ্চিমবঙ্গে রিপোর্টার বলতে ধরুণ আমরা নিউজ এইট্টিন বাংলা দেখি এবিপি আনন্দ দেখি এবিপি আনন্দের সুমন দা আছে তারপরে অর্ণব ব্যানার্জি আছে আমাদের তারপরে অর্ণব ব্যানার্জির অনেক দিনের বহু মতামত হয়েছিলো কিন্তু এদের এডিটিং এবং রিপোর্টার ইয়ে খুবই ভালো